পশ্চিমবঙ্গের ভ্রমণের সময় বা পর্যটনটা কি জনপ্রিয় আমাদের পশ্চিম বর্ধমানে যেটা আছে সবচেয়ে ভালো জায়গা ভ্রমণের জন্য সেটা হচ্ছে মাইথন ড্যাম সেই মাইথন ড্যামে যে নদী আছে সেই নদীর মধ্যে পর্যটকরা এসে নৌকা বিহার করেন এবং ওখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেখানে ওনারা বেশ কয়েকদিন এসে সময় কাটাবার জন্য এবং আনন্দ উপভোগ করেন বিনোদন করেন তার জন্য বিভিন্ন থাকার ডাক বাংলো বাড়ি এবং বিভিন্ন হোটেল আছে সেখানে তারা খুব মানে খুব সুবিধামূলক মানে পয়সাতেই তারা ওনারা ওখানে থাকতে পারেন